ঠিক আছে আপনাদের সমস্যা হলে আমাকে বলবেন কোন ধাবায় থামবেন থামাতে হবে তাহলে আমাকে বলবেন আমি থামিয়ে নেব ঠিক আছে আপনাদের যদি সমস্যা না হয় আমার একটা চেনা পরিচয় ভালো ধাবা আছে সেখানে খামালায় আপনাদের কোনো অসুবিধা নেই তো ঠিক ঠিক আছে সেই মতো আমি গাড়ি থামিয়ে নেব

আচ্ছা ঠিক আছে আমি সবাইকে জিজ্ঞেস করে আমি সেই মতো একটা ভালো জায়গায় ভালো ধাবায় দাঁড় করিয়ে নেব আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে বলবেন ঠিক আছে রাখছি তাহলে